প্রত্যন্ত গ্রামের মানুষজনেরা খেলাধুলো ভালো করে এছাড়া ওরা বাইরে খেলার কোনো সুযোগ সুবিধা পায়না এইজন্য ওরা নিজেদের এলাকার মধ্যে দল তৈরি করে ওখানে খেলার ব্যবস্থা নিজেরা খেলাধুলো করে এবং ওরা খেলাধুলো করলে মানসিক চাপ থাকে না খেলাধুলো করলে শরীর ভাল থাকে এবং এছাড়াও এদের টিম খুব স্টং তৈরি হয়